আমি ছোটোবেলা থেকেই লিখতে পছন্দ করি আমার লেখার প্রক্রিয়া হচ্ছে সরল কোনো জটিল ভাষা থাকে না সেটা সম্পূর্ণই চলিত ভাষা আর আমি কোনো রূপলেখা লিখি না কারণ আমি কোনো কবিতা ও ছড়া আমি লিখি না কারণ তার মধ্যে ছন্দ ছন্দ লাগবে ওই জন্য আমি লিখি না আমার যেটা মনে হয় আমি সেটাই লিখি আমি যেটা বাইরের দৃশ্য দেখি যেটা আমার মনের মধ্যে দিয়ে আসে সেটাই আমি খাতাবন্দি করার চেষ্টা করি আর প্রথম খসড়াও প্রথম খসড়া আমি ঠিক করারই চেষ্টা করি যাতে কখনও ভুল না হয় আর যখনই ভুল হয় সেটাকে সংশোধন করে আমি আবার পুনরায় লেখার চেষ্টা করি যাতে সেটা ঠিক হয় এইভাবে কয়েকবার ঠিক করার চেষ্টা করি তারপরের বার সম্পূর্ণ ঠিকই হয়ে যায় আর সেগুলো যখন সবাইকে পরিবারের সবাইকে শোনাই বা যখন আমি পড়ি তখন তারা বলে খুব ভালো হয়েছে আমার এই ভালো হওয়ার সাফলতা আমার খুব ভালো লাগে শুনে খুব ভালো লাগে মনে হয় আবার একবার লেখার চেষ্টা করি আর লেখার সময় আমি কারোরই পরামর্শ নিই না কারণ আমার যা মনের মধ্যে দিয়ে আসে আমি তাই লিখি আর যা আমি দেখি তাই লেখারও চেষ্টা করি